হ্যালো হ্যাঁ ডাক্তারবাবু আমি ধূপগুড়ির থেকে হেমন্তী রায় বলছি তো আমার সমস্যার জন্য একটু কল করলাম তো আপনার কাছে কি সময় হবে ও বলছিলাম কী আমার গত এক মাস থেকে প্রচুর সর্দি কাশি জ্বর অনেক ওষুধ খাচ্ছি তো কমছে না কী করা যায় হ্যাঁ নিয়েছি পাশের পাশের দোকান আছে তো সেইখান থেকেই বাড়ির পাশে দোকান আছে ও ওষুধের নাম তো আমি জানি না সেরকম করে বলতে পারব না তো আপনি যদি বলেন কী করলে একটু ভালো হয় হ্যাঁ একটু ওই একটু হ্যাঁ বাড়ির পাশে আছে কিন্তু সেখানেও দেখিয়েছিলাম কমছে না প্রায় এক মাস হয় গেলো

সর্দি কাশি তো আছেই মাথা ব্যথা করে মাঝে মাঝে মাথাও ঘোরে পেটে ব্যথা হয় মাঝে মধ্যে

হ্যাঁ মানে খাবার খেতে পারি না যবে থেকে জ্বর খাওয়ার রুচি নেই বললেও চলে হ্যাঁ বললামই তো খাওয়ার রুচি নেই খেতে পারছি না কী করলে একটু ভালো হয় যদি বলেন

এটা সাকোয়াঝোরা দুই নং গ্রাম পঞ্চায়েত হ্যাঁ আপনি যদি বলেন কী করলে ভালো হয় আপনার ওখানে গেলে যদি ভালো হতে পারি তাহলে নিশ্চয়ই যাব ও ঠিক আছে তাহলে আমি সোমবারই যাব আপনার চেম্বারটা কোথায় একটু বলবেন ও আচ্ছা হ্যাঁ চেম্বারের নাম কী মানে যেই চেম্বারে বসেন সেখানকার দোকানের নাম ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি সোমবারই আসবো ও আচ্ছা দশটার মধ্যে তো যাওয়া হবে না আমি তিনটা থেকে চারটার মধ্যে যাব

আচ্ছা ঠিক আছে তাহলে আমি সোমবারেই যাব ওকে ঠিক আছে হ্যাঁ আমি সবগুলোই নিয়ে যাব আর হচ্ছে ওষুধের নাম তো আমি জানি না তো ওষুধ আমি নিয়ে যাব এটা কোথায় ও আচ্ছা হ্যাঁ গিয়েছিলাম তো দেখুন যেহেতু পূজা মেডিকেল হচ্ছে আমার বাড়ির পাশেই তো এখানে আগে যাই কারণ জলপাইগুড়ি তো অনেক দূর হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে বলুন আচ্ছা ঠিক আছে